তারা এবং মহাবিশ্ব অধ্যায়ন তথা জ্যোতিষ্ক চর্চা করলে আমরা এই পৃথিবী সৃষ্টির ইতিহাস গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ তথা মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এর সাথে সাথে আমাদের পৃথিবীতে যে রকম মানুষের বা জীবের বসবাস রয়েছে সেরকম অন্যান্য নক্ষত্রের গ্রহতেও মানুষের বা জীবের বসবাস থাকতে পারে সেগুলো সম্পর্কে ধারণা এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রকৃতি তাদের অবস্থান সেগুলো সম্পর্কে ধারণা পেতে পারি